নিউ বাইকাররা সাধারণত যে ভুলগুলি করে থাকে হেলমেট পরিধান বাইক চালানোর সময় গুরুত্বপূর্ণ কিছু মানুষ হেলমেট পরিধান না করে বাইক নিয়ে বেরিয়ে যায় এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয় ট্রাফিক নিয়ম যারা মেনে চলে না কিছু মানুষ বাইক চালানোর সময় ট্রাফিক নিয়ম অবহেলা করে যেটি চালানোকে পরিচয় করিয়ে দিতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি রেখে দিতে পারে নতুন বাইক চালানোর সময় কিছু মানুষ অনেক সতর্কতা ভাবে অভাবে থাকেন তারা সুরক্ষিত রাস্তা চালানোর জন্য যেভাবে পরিষেবা আছে সেগুলো উপভোগ করে থাকেন এবং দুর্ঘটনা ঝুঁকিতে পড়তে পারেন